আমাদের ছাগল গোরু হ্যাঁ তা বাড়ির যে কর্তা বলল যে পুষতে হবে না এ পুষলে সমস্যা আছে বাড়ি এই ছোটো জায়গা হ্যাঁ তা তখন আমি কী করলাম যে না আমরাও জোর করে পুষলাম তখন জোর করে পুষতে গেলে তখন তাদের খাদ্য ঘাস কুটো ঘাস সেই সবগুলো জোগাড় করতে হবে তখন এই অন্য অন্য জায়গার থেকে ঘাস কুটো কাটিয়ে আনলাম ঘাস টাস কাটিয়ে আনলাম এনে তাদের খাওয়ালাম হ্যাঁ খাওয়ালাম তার পরে যদি এক জায়গায় এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম তাদের তো রেখে যেতে হবে একজনের কাছে রেখে গিয়েছিলাম তাদের আর একটা রেখে গিয়ে বেড়াতে গিয়েছিলাম তাদের বলে যেতে হবে যে তোরা এইভাবে দেখিস হ্যাঁ ছাগল গোরুগুলো দেখিস সেইভাবে খাওয়া দাওয়া ঠিক মতো দিস হ্যাঁ এইভাবে বলে এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে এসে আবার আসলাম এসে সেগুলো তো আবার আমাদের দেখতে হবে হ্যাঁ দেখে তাদের সেইভাবে দেখেশুনে রাখতে হবে হ্যাঁ ঘাস জল খাওয়াতে হবে আর ওদের অসুখ বিসুখ হলে দেখতে হবে এইভাবে দেখে রাখতে হবে আর বাড়িতে একটা পশু অসুস্থ হলো এসে দেখলাম যে বেড়িয়ে বেড়িয়ে এসে দেখলাম যে একটা পশু অসুস্থ হলো তাদের এত খাওয়ালাম তা বাঁচাতে পারলাম না ওষুধপত্র খাইয়ে বাঁচাতে পারলাম না ওই এইভাবে ক্ষতি হয়ে গেলো

তা এত ছোটো জায়গার ভিতরে ছাগল গোরু পোষাও পছন্দ আর পুষেও ক্ষতি আর কি এইভাবে আর কি